হ্যালো বলছি কি সিমেন্ট কন্ট্র্যাক্টর বলছেন আপনার কাছে কি কি সিমেন্ট পাওয়া যাবে লাস্টে কি বললেন না না আমার আল্ট্রাটেক প্রিমিয়াম দরকার পাওয়া যাবে কি বেশি বলছেন সাতশো পঁচাত্তর বস্তা তিনশো সাড়ে তিনশো বলুন ওটা দুটি সাড়ে তিন সাড়ে তিনশো করুন পঞ্চাশ সাড়ে দশটা হ্যাঁ আল্ট্রাটেক কত করে যাচ্ছে এটারও দাম বেশি আপনার কাছে দুশো করে নিন এই তিনশো করে নিন তিনশো তিনশো করে নিন সাড়ে তিনশো ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বিষয়ে পরে কথা বলছি